বাজার থেকে আমি সানলাইট সার্ফ কিনে নিয়ে এসে জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি শীতকালে আমি রোদ্দুরের মধ্যে কাপড় শুকাই গরমকালে ছায়া এবং বর্ষাকালে কাপড় কাচা শুকাই দড়ি টাঙিয়ে ঘরের ভিতরে তা ওই কাপড় কাচার পরে যে জলটা থাকে সেই জলটা আমরা ঘর মুছে পরিষ্কার করে অপচয় না করে বাইরে ফেলে দিই